আমি নিরাজ বলছি ট্রাফিক পুলিশ নিরাজ বলছি আপনার গাড়িটা এখানে ভিড়ের ভিতরে আরও জোরে চালাচ্ছিল মানে ফুটপাত দিয়ে একজনা ঠুকে দিয়েছে তার পা হাত পা ভেঙে দিয়েছে আপনি কাগজপত্র নিয়ে চলে আসুন ড্রাইভার দিয়ে চালাচ্ছেন ড্রাইভারের ড্রাইভারের কোনো লাইসেন্স নেই হ্যাঁ একজনের পা একজনের হ্যাঁ রাফ চালাচ্ছিলো মানে ফুটপাত দিয়ে যাচ্ছিলো একজনের পা পা ভেঙে দিয়েছে কোথায় গিয়েছেন তাড়াতাড়ি এক্ষুণি থানায় আসতে হবে নয়তো গাড়ির ড্রাইভারকে আর নয়তো গাড়ি থানায় নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে গাড়ির কাগজপত্র যা ডকুমেন্ট সব নিয়ে চলে আসবে এক ঘন্টার ভিতরে এসো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে

আধা ঘন্টার ভিতরে আসতে পারবে না এক ঘন্টার ভিতরেও আসতে পারবে না

তাহলে হচ্ছে গাড়ি থানায় দিয়ে দিচ্ছি না লেটে হবে না লেট করলে তাহলে এখানে তাহলে এখানে ফাইন বেশি হয়ে যাবে তখন উপরে উপরে চলে যাবে গাড়ি থানায় চলে যাবে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি এসো তাহলে কাগজপত্র সব নিয়ে আসবে